আমাদের অঞ্চলে পাশাপাশি শ্রীরামপুরে একটি তাঁতশিল্প আছে এবং সেখানে তাঁতিরা বিভিন্ন ধরণের তাঁত সেলাই করেন এবং গাম কিছু গামছাও বোনেন তাঁরা বিভিন্ন তাঁরা নিজেদের ছন্দে কাজ করে যান এবং আরও বিভিন্ন ধরণের শিল্পের কাজও করে থাকেন এই দেখে আমারও মনে হয়েছিল আমি একটি কিছু করার চেষ্টা করি এবং আমি সেই দেখে একটি কাপড় সেলাই করার চেষ্টা করেওছিলাম এবং সেটি সফলও হয়নি এবং সেটা আমি চেষ্টা করেও যাচ্ছি করার জন্য